পুরুলিয়া জেলায় কেতকা আশ্রমে অনেক কম খরচে চিকিৎসা হয় সেখানে অনেক গরীবদের বিনামূল্যেও চিকিৎসা হয় আর পুরুলিয়া জেলা স্কুলে বিনামূল্যে দাঁতের চিকিৎসা বছরে একবার হয়ে থাকে এছাড়াও পুরুলিয়া জেলাতে অনেক ছোট ছোট চ্যারিটি আছে যেখান থেকে গরীবদের আর্থিক সাহায্য প্রদান করা হয়